আমাদের প্রাচীন যুগে অনেক রাজাই শাসন করতেন দেশকে যেমন আকবর হুমায়ুন ঔরঙ্গজেব বাবর বিভিন্ন যুগে বিভিন্ন রাজারাই শাসন করতেন মোগল যুগে একরকম ইংরেজ যুগে একরকম যেমন ইংরেজরা খুব অত্যাচারি ভাবেই আমাদেরকে শাসন চালাতেন কারণ তারা বিনা পরিশ্রমে অনেক কাজ করাতেন তার বদলে কোনও পারিশ্রমিক দিতেনই না যদি না কাজ করার জন্য কেউ বলত যে আমি কাজ করব না তাদেরকে বেতাঘাত করে বেত প্রহার করে অন্তত কাজ করিয়েই ছাড়তেন এরকম দাসত্ব আমাদের চলতেই থাকতো ভারত স্বাধীন হওয়ার আগে তারপর উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে তারপর আমরা এখন একটু তবু ইংরেজদের হাত থেকে খুব ভালো আছি এবং তাদের অত্যাচার আর সহ্য় করতে হচ্ছে না এবং ইংরেজরা আমাদের দেশে সবকিছু লুণ্ঠন করে নিত তখন ইস্ট কোম্পানি ইন্ডিয়া কোম্পানীর হাতে শাসনের ভার চলে গেছিল তারপর আমাদের বস্ত্র শিল্প সব কিছু ইংরেজরা লুঠ করে নেওয়ার পরে আমাদের দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল সে দুর্ভিক্ষের কারণে আমাদের দেশবাসী খুব দুর্বল হয়ে পড়েছিল